হ্যালো কে বলছেন আচ্ছা এখন হচ্ছে লাগবে বলতে যে আপনাকে কনফার্ম বলতে পারবো যে সিট দিতে পারবো সেটা তো বলতে পারবো না কারণ এখন তো অবরোধ চলছে না ট্রেনের তো সমস্ত চাপটা বাসের উপর এখন এখন অনেক তাড়াতাড়ি সিট বুকিং হয়ে যাচ্ছে তো আপনি কজন যাবেন বললেন দশ জন কলকাতা করবেন তো দশ জন যাবেন তো আমনাকে একটু ওয়েট করতে হবে দু দিন যদি বা কালকে যদি হয়ে হয় তো আমি আপনাকে কল করে জানাবো নাহলে এত তাড়াতাড়ি তো সিট বুকিং হচ্চে সিট পাওয়া যাবে না তো দু দিন অপেক্ষা করতে হতে পারে হুম রেট বলতে আপনি হচ্চে রুম কলকাতা যেয়ে পৌঁছাবেন আড়াইশো টাকা মানে পার হেড আড়াইশো টাকা পড়বে আর দশ জন আর আপনি সিট বলতে আপনি যদি বলেন যে আপনাকে জানলার ধারে সিট দিতে হবে বা ই সেরকম করলে কিন্তু পাবেন না কারণ সবাইকে কে তো আর জানলার ধারের সিট দেওয়া সম্ভব নয় এখন আগে থেকে সিট বুকিং হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সে দেখে করবো আর আপনাকে সিটটা বুকিংয়ের জন্য যদি হয়ে থাকে আপনাকে কিছু টাকা হলেও আগে অনলাইনে পেমেন্ট করতে হবে আচ্ছা আপনি আপনাকে আমি আজকে বা বিকালে রাত্রে বা কালকে জানিয়ে দেবো হ্যাঁ যদি না কাল হয় আপনাকে অনুগ্রহভাবে দুদিন অপেক্ষা করতে হবে এখন সবাই তো বাসে যাচ্ছে না অবরোধ চল আচ্ছা ঠিক আছে আপনাকে আমি হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে অনলাইনে পেমেন্ট করে দেবেন আপনাকে আমি সিট নম্বর দিয়ে দেবো ঠিক হুম